দেখুন নাগরিক বিজ্ঞান বা গবেষণার উন্নতির কথা যদি আপনি বলেই থাকেন তাহলে আমি বলবো যে বিজ্ঞানের উন্নতি মানে নিশ্চই সেটা আমাদের পরিবেশের জন্যে ভালো হবে আর ভালো হবে মানে নিশ্চই এটা বিজ্ঞানের উন্নতির দিকেই এগোবে অতএব যদি সেটা ভালো হয় আমাদের সমাজের আমাদের পরিবেশের যদি ভালো হয় তালে সেটাকে সমর্থন করা উচিত ঠিক আছে কিন্তু যদি দেখি যে বিজ্ঞানের উন্নতি করতে গিয়ে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা পাচ্ছে না পরিবেশের ক্ষতি হচ্ছে উদ্ভিদকুল ক্ষতিগ্রস্থ হচ্ছে প্রাণীকুলের মধ্যে প্রভাব ফেলছে তাহলে আমি কিন্তু বলবো

স্পিড ডাটা স্পিড চা রানিং হবে সেই জন্যে ডাটা ফাইব জি ডাটা ব্যবহার করছি কিন্তু ফাইভ জি টাওয়ারের জন্যে কী হচ্ছে বলুন তো প্রচুর পাখি মারা যাচ্ছে প্রচুর উদ্ভিদকুলেরও ক্ষতি হচ্ছে এর যে তরঙ্গটা সৃষ্টি হয় না এটা আমাদের কিন্তু পরিবেশের জন্যে একদমই ভালো না অতএব আমাদেরকে দেখতে হবে যে বিজ্ঞানেরও উন্নতি হলো আর আর এক দিকে দেখতে হবে এই সমাজেরও উদ্ভিদকুল প্রাণিকুল ধরন কারোরই না ক্ষতি হয় ঠিক আছে সব দিক যেন বজায় থাকে বিজ্ঞানেরও অগ্রগতি হবে অথচ কারোর ক্ষতিও হবে না সেইটা যদি বলে থাকেন তালে এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ মতামত